হ্যাঁ বলুন আচ্ছা বলুন কেন কী হয়েছে কবে কবেকার কথা এটা গতকাল তো

না দেখুন আমাদের দুধ শুধু আমি আপনাকে দিইনা আমার এই দুধের ব্যবসা গত তিরিশ বছর ধরে চলছে আমার এটাই প্রধান ব্যবসা ঠিক আছে আমি ঠিক আছে কিন্তু অবশ্যই আপনি বলবেন কিন্তু এতদিন তো আমি দুধ ঠিক দিয়েছি কোনো দিন তো আপনি অভিযোগ করেননি আপনি একদিন অসুবিধা হয়েছে আপনার বাচ্চার অসুবিধা হয়েছে আচ্ছা শুনুন আপনার আপনার বাড়িতে কালকে যে আমার যে কর্মচারী আছে যে দুধ দিতে গিয়েছিলো হয়ত সে কোনো কারণে ভুলে কোনো কারোর অন্য মানে যে দুধের বাক্সোটা আছে সেটা হয়তো নিতে ভুলে গেছে তো আশা করছি আমি নেক্সট বার থেকে আপনার এটা হবে না যাতে আপনার বাচ্চার কোনো ক্ষতি না হোক সেটা আমি চাইব না সব বাচ্চাই সবার সমান ঠিক আছে আপনি আপনি তো আপনি তো গরুর দুধ নেন নাকি আপনি তো গরুর দুধ নেন নাকি কই এতদিন তো আমার গরুর দুধ আমার তো এখন দেশি গাই আছে জার্সি গাই আছে আপনি বলেছিলেন যে দেশি গাইয়ের দুধ দেবেন আমি দেশি গাইয়ের দুধ দিয়েছিলাম না না দুধে দুধে আপনি দু আপনি দুধ বোঝেন দুধই দেব দাদা সেরকম কেনো আমি কি আমার ব্যবসাটাকে খারাপ করবো আপনার হয়তো কোথাও একটু হয়েছে অসুবিধা হয়েছে আমি

ঠিক আছে আমি আবার কালকে আমি আমার স্টাফ আসুক তাকে আমি বলছি যে সে কোন দুধটা নিয়ে গেছে অনেক সময় কি হয় আমরা দোকানেও সরবারহ করি তো দোকানে একটু বুঝতে তো পারছেন ব্যবসার সব যদি সৎ থাকে তাহলে কি করে চলবে ওইখানে একটু ভেজাল দিতে হয় হয়তো সে আশা করছি আর নেক্সট বারে হবে না আপনাকে আর অভিযোগের কোনো আমি সময় দেবো না নেক্সট বার থেকে ঠিক হয়ে যাবে না না ঠিক আছে আর করতে হবে না পরেরবার থেকে ঠিক হয়ে যাবে